আমার বাচ্চার স্কুলে ভর্তি করার জন্য যে ফি কাঠামো রয়েছে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার করে দাওয়া হয় এবং সেটা মাসের শুরুতে এক থেকে দশ পনেরো তারিখের মধ্যেই সেটা দেওয়া হয় সেই হিসাবে বছরে সেটা ষাট হাজার গিয়ে দাঁড়াচ্ছে